রান্না করার সময় আমি বিভিন্ন ধরণের পাত্র এবং কাটলেরি ব্যবহার করে থাকি এর কারণ রান্নার সরঞ্জাম হিসেবে বিভিন্ন ধরণের পাত্র ব্যবহার করতে হয় বিভিন্ন রান্নার পদ্ধতি আলাদা আলাদা হওয়ায় বিভিন্ন বিভিন্ন পাত্র ব্যবহার করা হয়ে থাকে কোনোটি সেদ্ধ করতে কোনোটি ভাজতে বা কোনোটি ধরতে কাজে লাগে এইগুলির জন্য আলাদা আলাদা পাত্রের ব্যবহার আলাদা আলাদা করা করা হয় রান্নার সময় এবং এই রান্নার পাত্রগুলি বিভিন্ন ধরণের হয়ে থাকে যেমন কড়াই খুন্তি হাতা ছানতা প্রেসার কুকার এবং অন্যান্য বিভিন্ন ধরণের জিনিসপত্র ব্যবহার করা হয়ে থাকে কারণ এটি প্রেসার কুকারের মাধ্যমে যেমন সে কোনো জিনিস সেদ্ধ করা হয় এছাড়াও খুন্তি দিয়ে কোনো বস্তু নাড়া হয় ধরার জন্য চিমটে এছাড়াও আরও বিভিন্ন রান্না করার জন্য বিভিন্ন বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করা হয়ে থাকে রান্নার সুগুণ বাড়ানোর জন্য